হ্যালো দাদা আপনার দোকানে কী কী নতুন জিনিস এসেছে এই পুজোর সময় বাচ্চাদের জন্যে প্যান্ট যার সাইজে হবে আর অন্য কোনও জামার এ নেই ডিজাইন নতুন নতুন এইটে গেঞ্জিগুলো নতুন ডিজাইন এয়েচে কীরম কীরকম দাম কীরম পড়বে নতুন শাড়ি টাড়ি নতুন বালুচরি শাড়ি এইচে তা দাম কতো পড়বে আ আচ্ছা দাদা আপনার বাড়িটা কোথায় ও আপনার বাড়িতে কে কে আছে ও ঠিক আছে রেখে দিচ্ছি